আমি আমার মুদির দোকান নিয়ে খুবই ভালো আছি আমার দোকানে যে সমস্ত খরিদ্দাররা আসে তাদের সঙ্গে কেনা বেচা করে আমার খুবই ভালো লাগে তারাও আমার সঙ্গে খুব সুন্দর সুসম্পর্ক রেখেছে এবং আমি চাই এই ব্যবসাটি যাতে আরও ভবিষ্যতে বড়ো হয় সেই দিকে আমি লক্ষ্য রাখতে চাই